হ্যাঁ আমি কিন্তু আমার কর্মসূত্রে ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহার করেছি যেমন প্রধানত এখন কাজের জন্য কিন্তু আমরা প্রধানত জুম বলে একটি অ্যাপ রয়েছে যে অ্যাপটিকে আমরা প্রধানত ব্যবহার করে থাকি এই জুম অ্যাপের মধ্যে কিন্তু আমরা একই সময়ে একসঙ্গেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ একসাথে যোগ দিতে পারি এবং একে অপরকে দেখতে পারি এবং আমরা কথা বলতে পারি সেক্ষেত্রে এই অ্যাপগুলো আসার কারণে কিন্তু আমাদের কাছে দূরত্বটা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে আমরা চাইলে এক একই জা একটা নির্দিষ্ট জায়গায় বসে বিভিন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সাথে দেখতে পারি এবং তার সাথে কথা বলতে পারি এমন কি একে একসাতে অনেকজন মানুষ সেখানে কিন্তু কথা বলতে পারে সেক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং অ্যাপের পরিষেবা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই অ্যাপ আমি ব্যবহার করি